গান গাইতে গেলে শ্বাস প্রশ্বাসের খুবই প্রয়োজন কারণ গান গাইতে গেলে গানের অনেক সুর দিতে হয় আর যাতে সুরটা ভালোভাবে দেওয়া যায় তার জন্য দমের অনেক প্রয়োজন হয় তাই আমাকে সুরটা ঠিক মতো বজায় রাখার জন্য প্রতিদিন ভোরবেলা এক ঘণ্টা করে রেওয়াজ করতে হয় তাই গান গাইতে গেলে অনেক দমের প্রয়োজন